আমার বাড়িতে পশু বলতে বিভিন্ন ধরনের পশু যেমন হাঁস মুরগি ইত্যাদি আর সব তার মধ্যে আমি সবথেকে বেশি পছন্দ করি হচ্ছে কুকুর একটা কুকুর আছে আমাদের বাড়ি এবার পশুদের যত্ন করার জন্য বা মানে একটা লোক অবশ্যই দরকার হয় কিন্তু নিজের হাতে যত্ন করাটাই মানে ভালো হয় একটা পশুকে মানে অন্যের হাতে যত্ন করতে দিলে সে যদি মানে না বোঝে তখন একটা ওষুধ দেওয়ার কথা সে ভুল ওষুধ যদি দিয়ে দেয় তখন সেই পশুটার ক্ষতি হয় যারা গরু মুরগি ছাগল এইগুলো পোষে পোষে তাদের ক্ষেত্রেও একই কথা তারাও যেন নিজেদের পশুর যত্ন নিজেরাই নেয় লোক একটা থাকলে অসুবিধা কিছু নেই লোক থাকলে সুবিধায় কিন্তু অনেক ক্ষেত্রে নিজেদের মানে পশুদের যত্ন নিজেদেরই নিতে হয় আমার একটা এরকমই একটা ঘটনা আমার একটা বান্ধবী সে মানে পোলট্রি ফার্ম বলে পোলট্রি মুরগি যেগুলো হয় সেগুলো পুষেছিল এবার সে তো অত কিছু ব্যাপারে জানতো না সে অতটা মানে খেয়াল করে নি সে ভবেছিল যে একটা লোক রাখলে হয়তো হয়ে যাবে তো একটা লোক রেখেছিলো সেই সেই মুরগিগুলো পোলট্রি মুরগি যেগুলো হয় তার দেখাশুনো করতো এবার একদিন মানে হঠাৎ সে বাড়ি এসে দেখে মানে মুরগিগুলো সব মারা গিয়েছে এবার তো তারপরে সে আমার কাছে যখন ফোন করে তো আমি তখন বলি যে দেখবি তো আমি বলেছিলাম যে নিজের হাতে মানে পালন করা একটা আলাদা ব্যাপার অন্যের হাতে সে হয়তো ভুল ওষুধ দিয়ে দিয়েছে সে না জানতে পেরে এটা আমি ওকে বলেছিলাম বলার পর তবে সেও তার ভুলটা বুঝতে পারে তাদের পশুদের স্বাস্থ্যবি স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য আমাদের তাদের বিভিন্ন ধরনের প্রোটিনযুক্ত খাদ্য মানে খাদ্য খাবার ঠিক ঠিক সময়ে দিতে হবে তাদের মানে একটা ঘর মানে যেখানে যতটুকু ঘর ধরো তার ভিতরে একটাই রাখা যায় তার ভিতরে যদি আমি পশু একটা রাখা যায় তার ভিতরে যদি আমরা চারটে রাখি তখন তাদের সমস্যা হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে তাদের ঠিক ঠিক সময়ে খাবার দিতে হবে এগুলো করতে নেই এগুলো করলেই মানে পশুরা মানে ভালোভাবে বৃদ্ধিও পায় ভালোভাবে তারা বাঁচতেও শেখে পশুকে মেন কথা যেটা পশুদের মানে যে আমরা যাদেরকেই মানে পালন করেছি কুকুর হতে পারে কুকুর হাঁস মুরগি যাই হোক তাদের যদি আমরা নিজেদের মানে সন্তানের মতো লালন পালন না করি তাহলে তারা ঠিকভাবে মানে বৃদ্ধি হয় না তারা ঠিক ঠাক থাকতেও পারে না তাই জন্যে আমার মতে যে পশুদের যত্ন নিজেরা মানে নিজেদের হাতে নেওয়ায় অনেকটা ভালো